আমাদের আশেপাশের পর্যটক কেন্দ্রেরগুলির মধ্যে মাইথন জয়চন্ডী পাহাড় বরুন্তি কল্যাণেশ্বরী ঘাঘরবুড়ি এবং পঞ্চকোটের মতো ছোটো ছোটো পাহাড় ও নদী দিয়ে ঘেরা এবং মন্দিরের মধ্যে বেশ কিছু বেসমেন্টের সুবিধা আছে এইসব বেসমেন্টগুলোতে থাকা খাওয়া ব্যবস্থা ছাড়াও কাঠের মাধ্যমে আগুন জ্বালিয়ে নাচ গান খুব আনন্দ সহকারে বিনোদনের ব্যবস্থাও আছে এছাড়াও এই পর্যটক কেন্দ্রগুলিতে বেশ কিছু ট্যুর গাইড ও আমরা পেয়ে থাকি এইজন্য আমরা এইসব জায়গাগুলোতে যেতে এবং থাকতে পছন্দ করে থাকি শুধু আশেপাশের মানুষজনই না এইসব জায়গাগুলোতে বহু দূর দূর থেকে লোক বেড়াতে আসে বাইরের জায়গা থেকেও বহু মানুষ এখানে আসে রাত কাটায় আনন্দ করে